হ্যালো বলছি দাদা চা হবে নাকি দশ মিনিট কেন উনুনে আঁচ নেই নাকি ঠিক আছে একটু বসি আপনি তাহলে বানান হ্যাঁ ঠিক আছে বসছি হ্যাঁ নতুন হ্যাঁ হ্যাঁ নতুন এসেছি এই মাসখানেক হল ওই এলআইসিতে আসানসোলেই ট্রান্সফার হয়ে এসেছি আর কি হুম তা বলছি শুধু চাই বানান না সঙ্গে আরও কিছু বানান চপ ফপ শিঙ্গাড়া টিঙ্গাড়া

আচ্ছা আচ্ছা আর সকাল দিকে কচুরি ফচুরি বানান নাকি এখন আর নেই শেষ হয়ে গেছে সকালে কটায় খোলেন আপনি দোকান আটটা সাতটা আচ্ছা আচ্ছা সাতটা থেকে কটায় বন্ধ করেন এমনি সকাল দিকে বাহ তার মানে দোকান আপনার অনেকক্ষণই খোলা থাকে সাতটা থেকে একটা দেড়টা তারপরে আবার আপনি একাই থাকেন নাকি সঙ্গে কেউ থাকে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তা দোকানটা আপনার ক বছর হল দশ বছর হয়ে গেছে বিক্রি বাট্টা আগের থেকে বেড়েছে না কমেছে সারাদিনে মোটামুটি কীরকম চা বিক্রি হয় আপনার বাবা এ তো ভালোই

এই আজকে নতুন এলাম তো পরে বলব নাহয় হ্যাঁ হ্যাঁ না না নিশ্চয়ই ভালোই হবে এত চা বিক্রি হয় লোকে আসে খারাপ হলে তো এত লোক আসত না ঠিক আছে চা কত করে আপনার এখানে আচ্ছা পাঁচ টাকা আছে অনেক জায়গায় ছ টাকা হয়ে গেছে চা হ্যাঁ ঠিক আছে দাদা ওকে ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ